রাজ্য যেভাবে এই স্বাস্থ্য উদ্বেগগুলিকে মোকাবিলা করছে সেগুলির মধ্যে আশা কর্মীদের দ্বারা প্রত্যহ বাড়িতে বাড়িতে গিয়ে সবার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছেন ছোট শিশু ও তার মায়েদের স্বাস্থ্য প্রত্যাহ চেকআপ করা বয়স্ক দের বিভিন্ন চেক আপের মাধ্যমে তাদের সুস্থ রাখা এছাড়াও প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা ওয়াই এস আর হেলথকেয়ার ট্রাস্ট প্রভৃতি স্বাস্থ্য উদ্বেগগুলি মোকাবেলা করছে